পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটি পিছিয়ে পড়া জেলা এখানে সাক্ষরতার হার অন্যান্য জেলার তুলনায় অনেক কম শুধু পুরুষ সাক্ষরতা নয় মহিলা সাক্ষরতাও এই জেলায় অনেক কম বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্পের ফলে এই জেলায় দারিদ্র অনেকটা বিমোচন হয়েছে এবং নারীদের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেয়েছে সরকারি সরকারি প্রকল্পের মাধ্যমে এখানে দরিদ্ররা বিনামূল্যে তাদের বিনামূল্যে তাদের রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্য সংগ্রহ করে থাকে তাদের চিকিৎসা ব্যবস্থা হয়েছে যোগাযোগের জন্য প্রত্যন্ত গ্রাম থেকে সরকারি বাস পরিবহন বা রেল পরিবহন ইত্যাদি শুরু শুরু হয়েছে এলাকার মানুষের চাষবাসের জন্য এরা এখানে বৃষ্টির জলকে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের স্কিম তৈরি করা হয়েছে এবং সেই স্কিমগুলোতে যে জল থাকে সেই জলকে কাজে লাগিয়ে এখানকার মানুষ বিভিন্ন ধরনের চাষবাস করে থাকে এর ফলে তারা জীবিকা নির্বাহ করে থাকে এখানকার নারী নারীদের সুবিধার্থে এবং নারী এবং শিশুদের শিশুসুরক্ষা শিশু ও শিশু সুরক্ষার জন্য এখানে আইসিডিএস প্রকল্প চালু হয়েছে যেখানে পাঁচ বছরের কম বয়সি শিশুরা বিনামূল্যে খাদ্য পেয়ে থাকে নারীদের নারীদের ক্ষমতার ক্ষমতার অনেকখানিই উন্নয়ন হয়েছে এর ফলে নারীদের ক্ষমতার নারীরা গ্রামের নারীরা সকলে মিলে একটা গোষ্ঠী তৈরি করেছে এই গোষ্ঠীর ফলে তারা বিভিন্ন রকমের চাষবাস করে থাকে এর ফলে তারা তাদের নিজেদের জীবন জীবিকার উন্নতির সাথে সাথে পরিবেশের এবং জেলার সার্বিক চাষবাসের জেলার সার্বিক উন্নয়ন করে থাকে